আইনি নথি তৈরি করার সাথে আমার অভিজ্ঞতা যে খুব একটা ভালো ছিল সেটা না তবে এটা খুবই কঠিন এবং বিভিন্ন সমস্যার বা বিভিন্ন আইনি নথি বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় আর ব্যক্তিগত নথি পেতে খুবই কঠিন হয়